আমার বাড়ির উঠানে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমার কাছে নানান টিপস আছে তাছাড়া আমি পাখিদের খুব ভালোবাসি এবং গ্রীষ্মকালে পাখিরা অনেক জায়গায় জল পায় না বা অনেক জায়গায় এমন এমন জায়গা আছে শহর আছে যেখানে পুকুর টুকুর নেই খুবই কম তাই সেই কারণে আমার মতে বলে পাখিদেরকে সেই টাইমে জল দেওয়ার জন্য প্রত্যেকটা বাড়ির ছাদে কিংবা জানালার ধারে একটা জলের পাত্র রাখা দরকার আর কিছু খাবার রাখার দরকার তো আমার বাড়ির উঠানে পাখিদের ডেকে আনার জন্য আমি নানান ব্যবস্থা করে থাকি বিভিন্ন রকম দানা যেমন সরষের দানা বিভিন্ন রকম দানা আছে পাখিদের দানা আছে সে সমস্ত দানা বা খাবার আমি বাড়ির উঠানের সামনে রাখি এবং পাখিরা এসে খেয়ে যায় প্রায় সময়ই পায়রা আমাদের বাড়ির সামনে আসে বাড়ির উঠানে আসে এবং খেয়ে যায় এমনকি আমাদের বাড়ির ছাদেও অনেক পায়রা আছে যারা থাকে এরকমভাবে আমি আমি আমার বাড়ির উঠানে পাখিদের ডেকে আনি এবং পাখিদের আমার মতে বলে খাঁচায় বন্দি করে রাখতে নেই পাখিকে সবসময় উড়ে উড়তে দেওয়াটাই দরকার কারণ তাদের জীবনে তাদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখে কোনো লাভ নেই তাই পাখিদেরকে ভালোবাসা দরকার